হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা কি ফোন দোকানের থেকে বলছিলেন হ্যাঁ আসলে আমি এখানেরই আপনাদের এই আশেপাশে আপনাদের দোকানের আশপাশেরই একজন বলছি আর কি আমি আমার দাদা দিদির জন্য একটা স্মার্টফোন কিনতে চাই আর কি ওনারা তো ব্যবহার সেরকম জানেন না পুরনো মানুষ এবার এখন ভিডিও কলের যুগ হয়েছে আমরা বাইরে থাকি ওনার আর কি দরকার ফোন তো কী রকম কী হবে একটু বলুন না মানে কী ভালো হবে আর কি হ্যাঁ হ্যাঁ সেই আর কি সেই আর তো ওনাদের ব্যবহারযোগ্য মানে কী হতে পারে বলুন না হুম

হ্যাঁ হ্যাঁ আমিও ভাবছিলাম ওনাদের কাজ বলতে দেখুন ভিডিও কল করবে নাতি নাতনি বাড়ির বউমা ওদের ভিডিও কল করবে ব্যাস একটুখানি হোয়াটসঅ্যাপটা কোনো রকমে জানেন ওনারা ব্যাস একটুখানি আর কি কাজেই আমি চাইছিলাম যেন একটু বাজেটের মধ্যেও হয়ে যায় আর আমার কাজও হয় আর স্যামসাং তো ব্র্যান্ডেড ওটা তো ভালোই হবে আমিও আগে ব্যবহার করেছিলাম এখন আমি আলাদা ব্যবহার করছি তাহালে ঠিক আছে অসুবিধে নেই র্যাম রমটা একটু দেখে দেবেন আজকে তাহলে আপনাদের শোরুম আজকে খোলা থাকছে তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আজকে হ্যাঁ বলছি আর শুনুন না শুনুন না বলছি আধার কার্ড আরে লাগছে না কি মানে আমি যার নামে ফোনটা কিনব তার

ও কে ও কে ও কে আচ্ছা আচ্ছা অসুবিধে নেই তাহলে ধন্যবাদ না না না না ধন্যবাদ হুম হুম